আমার এলাকার সমস্ত মানুষ সব সময় হসপিটাল বা দূরের কোনো চিকিৎসালয়ে যেতে পারে না তাই আমার এলাকার মধ্যে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ডাক্তার এবং যথাযত সেবিকা নিয়োগ করে সেগুলিকে ভালো পরিষেবা প্রদান করলে আমাদের এলাকার স্বাস্থ্যসেবার উন্নতি লাভ হবে